পশ্চিমবঙ্গের সৃজনশীল ব্যবসায়ীর ক্ষেত্রে যেমন করে উৎসাহিত করে সেটি হচ্ছে সমস্ত অনলাইন ব্র্যান্ডের মাধ্যমে যত রকমের ব্র্যান্ড আছে সমস্ত অনলাইন ব্র্যান্ড যত বড়ো বড়ো কোম্পানি আছে সবকিছু ব্র্যান্ডকে নিয়ে তারা পশ্চিমবঙ্গের ব্যবসায় উন্নতি করছে